প্রথম তারিখটি হলো বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন দ্বিতীয় তারিখটি হলো তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন তৃতীয় তারিখটি হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস চতুর্থ তারিখটি হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পঞ্চম তারিখটি হলো দোসরা অক্টোবর গান্ধিজির জন্মদিন